হ্যাঁ সুইগির কাস্টমার কেয়ার থেকে বলছেন হ্যাঁ আমি একজন সুইগি থেকে কাজ একজনকে খাবার অর্ডার করেছিলাম ইডলি ইডলি অর্ডার করেছিলাম তো ওটা ভাঙাচোরা অবস্থায় এসেছে এইভাবে কি কোন খাবার আসে সেটা খাওয়াই যাচ্ছে না একদম ডাল আলু সব একসাথে মেখে পুরো ভেঙে ভেঙে গিয়েছে তো সেটা আমি কি করতে পারি এরকম অবস্থায় খাবার এলে কি খাওয়া যায় হ্যাঁ ছেলেটার নাম রাকেশ না রমেশ কিছু একটা হবে অত মনে নেই আপনারা যদি কিছু ব্যবস্থা করে দেন খুব ভালো হয় খাবারটা না হয় অন্য খাবার দিয়ে যেতে বলুন আর নাহলে আমার টাকাটা ফেরত দিতে বলুন কারণ এই রকম খাওয়ার তো খাওয়া যায় না আচ্ছা ওকে